আমাদের বাংলা মাতৃভাষা হল বাংলা বাংলা আমাদের খুব প্রিয় বাংলা ভাষা সবার ভালো বাংলা ভাষায় সবাই কথা বলতে ভালোবাসে হ্যাঁ বাংলা ভাষার সাতে ইংরেজি ভাষাটা সব থেকে চালু বাংলা ভাষাও ইংরেজির থেকে কিছু পিছিয়ে নেই বাঙালি আমাদের বাংলাই হল প্রিয় বাংলাতে সবাই প্রাধান্য দেয় বাংলা আমাদের ভা ভাষা হল মাতৃভাষা হল বাংলা ইংরেজিও সবার খুব ভালো কিন্তু পরিস্থিতি অনুযায়ী ইংরেজিকেও প্রাধান্য দেওয়া হয় বাংলাও সব কিছু পিছিয়ে নাই বাঙালিদের প্রিয় ভাষাই বাংলা বাংলা ভাষাতে কথা বলতে আমাদের খুব ভালো লাগে আমরা বাঙালি তাই বাংলাকে খুব আমরা প্রাধান্য দিই বাংলা ভা সব কিছু অনুবাদ করা যায় বাঙালি আমাদের সব থেকে প্রিয় ইংরেজিতে সব ভাষাই বাইরে খুব চালু কিন্তু বাংলাও সব্বাই বলতে পারে বাংলা না হলে আমরা ইংরেজিটার পাশাপাশি বাংলাটাকে প্রাধান্য দিই বাঙালি তাই আমাদের বাংলা ভাষাটা খুব প্রিয় বাংলা আমাদের সবার খুব প্রিয় বাংলাটাই আমাদের সড় গড় ভাষা ইংরেজি ভাষার পাশাপাশি বাংলা ভাষাও খুব বলতে ভালো লাগে ইংরেজিটাকেও প্রাধান্য দেওয়া হয় বাংলার সঙ্গে তুলনা করা হয়